আমার এলাকার কাছাকাছি অনেকগুলো ল্যান্ডমার্ক আছে দুর্গা মন্দির ছাড়াও শীতলা মন্দিরও অনেক আছে এখানে দুর্গা পুজোটাও খুব ভালো করে হয় এছাড়াও দুর্গা মন্দির যেগুলো হয় সেগুলোতেও কিন্তু অল্প প্যান্ডেল করে পুজো করা হয় এবং সামনা সামনি অনেক শীতলা মন্দির আছে এছাড়াও এখানকার যে ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হচ্ছে এখানকার মন্দিরগুলো খুব পুরোনো আর অনেক ঐতিহাসিক দিক দিয়ে আমরা অনেক ইতিহাস থেকে এইগুলো চলে আসছে তো এই জন্য এখানের মন্দিরগুলোতে এখন যখন পুজো হয় সেখানে কিন্তু খুব জমজমাট করেই পুজো হয় তা আমিও এখানে যখন ঘুরতে বেরোই তখন কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়েই চারিদিকে ঘুরে বেড়াই আমার যখন ভালো লাগে যেমন এখানে একটা রাজার মহল আছে পাশে একটা নদীও আছে তো সেখানে যেয়ে আমি কিন্তু এই নদী বা রাজার মহলগুলো ঘুরে আসি এছাড়াও আরো অন্যান্য ঐতিহাসিক দিক আছে সেগুলো হচ্ছে আমারদের পূর্ব মেদিনীপুরটাকে অনেক এগিয়ে নিয়ে যায় অনেকটা ভালো দেখায় অনেকটা গুরুত্ব দেয় তো সেইগুলোর দিক থেকে আমি বলবো ঐতিহাসিক দিক তো অবশ্যই আছে নয়তো কেউ এতটা এগিয়ে যেতো না আজ পূর্ব মেদিনীপুরের এতটা নাম হতো না তো হ্যাঁ অবশ্যই তো এখানে যে দুর্গা পুজোটা হয় সেই পুজোটা কিন্তু খুব বড়ো করে হয় দুর্গা পুজো আমাদের বাঙালির সেরা উৎসব সেটা সবাই জানে তো দুর্গা পুজোটা যখন হয় তখন কিন্তু বেশ বড়ো সড়ো করে এছাড়াও যে ছোটো খাটো মন্দিরগুলো হয় সেই মন্দিরগুলোও কিন্তু বেশ ভালোভাবে পুজো হয় এখানে অনেক কালী মন্দির আছে যে কালী মন্দিরগুলো খুব বিখ্যাত খুব জাগ্রত তো সেগুলো নিয়েও আমাদের এখানে পুজো হয় খুব জমজমাট করে পুজো হয় যেগুলো দেখলে চোখে কিন্তু লেগে থাকার মতন পুজো হয়